আমরা মানুষ আমরা সামাজিক জীব তাই আমরা সমাজে বাস করি আর সমাজের মধ্যে থাকে পরিবার তাই পরিবার ছাড়া আমরা বাঁচতে পারি না তো সবারই মতো আমারও পরিবার আছে তো আমার ছোট পরিবার একান্নবর্তী পরিবার বলা যায় ছোট পরিবার বলা যায় তো পরিবারে আমরা তিনজন মেম্বার বাবা মা আর আমি আর আমার দিদি ছিল দিদির বিয়ে হয়ে গিয়েছে তো দিদিও পরিবারের অঙ্গ বলা যায় তো এই পরিবারে আমরা একে অপরের সঙ্গে খুব মিলেমিশে থাকি একে অপরের কাজে আসি সমস্ত রকম সমস্যা সুবিধা অসুবিধা আলোচনা করি যখন কোনো সিদ্ধান্ত নোওয়া হয় তখন আমরা একে অপরের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিই না এবং যখন আমার কোনো সমস্যা হয় শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে বাবা মা ই আগে আসেন ঝাঁপিয়ে আমাকে পাশে দাঁড়ায় এরকম বাবা মার যখন কোনো সমস্যা হয় শারীরিক সমস্যা দেখাশোনা আমিই করি দিদির সমস্যা হলে আমি যাই দিদিও আমাকে সাহায্য করে এইভাবে আমরা সমাজে বা পরিবারে একসঙ্গে বাস করি তো পরিবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া পরিবারের কথা যখন আসে সেই সঙ্গে বন্ধুবান্ধবের কথা বলতে হয় বন্ধুরাও পরিবারেরই অঙ্গ বলা যায় তো যদি আমরা সেই ছোটবেলা থেকে দেখি যখন আমরা স্কুল লাইফে পড়তাম প্রাইমারি স্কুলে তখন এক ধরনের বন্ধুবান্ধব ছিল তাদের সঙ্গে মিলেমিশে শৈশব কেটে গিয়েছে তারপর যখন কৈশোরে পদার্পণ করলাম স্কুল লাইফে তখনও বন্ধুবান্ধব ছিল তাদের সঙ্গে একরকম হাসি ঠাট্টা আড্ডায় জীবন কাটত তারপর যখন কলেজে পড়াশোনা করতে আসি আবার নতুন বন্ধু মেসের লাইফ সেখানে দাদারা বন্ধুরা সেখানে একরকম জীবন ছিল তারপর বর্তমান আমার কর্মজীবন সেখানে আমার কলিগ আমার বন্ধুবান্ধব বা যেখানে আমি বাস করি সেখানে বন্ধুবান্ধব তো এই রকম সারা জীবনে বন্ধুবান্ধবের ভূমিকা আমার জীবনে মনে হয় একটা বিশাল জায়গা নিয়ে তারা আছে তো বন্ধুবান্ধব ছাড়া মানুয যেমন চলতে পারে না তো আমিও সে তেমনি বন্ধু ছাড়া চলতে পারি না